আমার সব থেকে পছন্দর জিনিস হলো নাচ আমি ছোটো থেকেই খুব ভালবাসতাম নাচ করতে কিন্তু বাড়ির কিছু অসুবিধার জন্য আমি করতে পারতাম না তবে যখন আমি ক্লাস এগারোতে পড়ি তখন আমি আমার একটা দিদির সাথে পরিচয় হয় সে দিদিটা আমাকে বলে যে তুই নাচ করবি আমি বলি হ্যাঁ করবো তখন সে আমাকে বলে ঠিক আছে আমি তোকে রবিবারে নিয়ে যাবো আমার স্যারের কাছে আমি বলি ঠিক আছে নিয়ে যেও তারপরে দিদিকে আবার আরেক দিন জিজ্ঞেসা করি তখন দিদি বলে যে না এখন স্যার নেই স্যার নেই এখন বাইরে গেছে আমি বলি ঠিক আছে তারপরের সপ্তাহতে দিদি আমাদের বাড়ি আসে আমি যাই দিদির সাথে তার স্যারের কাছে স্যারের ওইখানে যেয়ে পড়ে দেখি অনেক স্টুডেন্ট আছে আমার প্রথমে ভয় লাগতো যে কী করবো কি না কিছু খুঁজে পেতাম না তারপরে যখন স্যার আমাকে ভালোভাবে বুঝিয়ে বললো ওইখানে নতুন নতুন বন্ধু হলো তখন স্যার বললো যে এইভাবে এইভাবে করতে হয় তখন আমার খুবই ভাল লাগতো আমার নাচটা এতোই প্রিয় ছিলো যে আমি বলে বোঝাতে পার পারবো না আমি ছোটো থেকেই খুব আগ্রহী ছিলাম যে আমি নাচ করবো প্রথমে আমি করতাম ফোক ডান্স ফোক ডান্স করার পরে এখন আমি যখন স্যারের কাছে ভর্তি হই তখন আমি হিপহপ করি আমার তো প্রথম প্রথম খুব টাফ লাগতো তারপরে এখন যখন করছি তখন আমি এখন বুঝেছি যে হ্যাঁ আমি নাচটা হয়তো ভালোই করি নাচটা করার পরে ওইখানে প্রতিদিন প্র্যাকটিস করতে যেতাম শনিবার রবিবার আমার ক্লাস থাকে আমি প্রতিদিন যাই ক্লাস এক দিনও কামাই করি না কারণ আমার নাচটা খুবই পছন্দের সেজন্য আমি ক্লাস কামাই করতে পছন্দ করি না এবং স্যার এক দিন আমাকে বলে যে তুমি কি ক্লাস করাবে আমি বলি যে স্যার আপনার মতো তো আমি ক্লাস করাতে পারবো না বলে কেন পারবে না চেষ্টা করলে সব কিছুই হয় তারপরের দিন থেকে তারপর সপ্তা থেকে আমি আর দিদি আমরা দুজনে ক্লাস করাই ছোটো ছোটো বাচ্চাদের আমার প্রথমে ভয় ভয় লাগতো যে ক্লাস কীভাবে করাবো তারপরের থেকে যখন দেখলাম যে ক্লাস এইভাবে হয় আমরা যেভাবে শিখেছি যেইভাবে মানে আমরা করেছি প্রথম থেকে সেইভাবে শেখাতাম বাচ্চাদেরকে বাচ্চারাও খুব ভালবাসতো আর বাচ্চাদেরকেও আমরা খুব ভালবাসতাম সেইভাবে শিখিয়ে শিখিয়েছি বাচ্চাদেরকে এবং তারপরে শেখানোর পরে আবার আমাদের ক্লাস স্টার্ট হতো আমি ও আমার ক্লাসে ভালোভাবে প্র্যাকটিস করতাম তারপরে স্যার যেভাবে যেভাবে বলতো সেভাবে করতাম এমন কি স্যার আমাকে শট ভিডিও বানাতে বলতো শট ভিডিও বানানোর পরে আমরা বাড়ি চলে যেতাম আমাদের ক্লাস ছুটি হতো সাতটার সময় এবং বাড়ি যেয়ে পরে আমি ফ্রেশ হতাম ফ্রেশ হয়ে পরে তারপরের দিন আবার আমার ক্লাস থাকতো তারপরে ক্লাস আসার পরে আমার খুবই ভালো লাগতো এবং আমি আমার নাচকে খুবই ভালোবাসি